হ্যাঁ মা বলো এইতো কলেজ থেকে এসেছি তোমাকে আমি পেলামই না ঘরে আমার কাপড় আপরগুলো খুঁজেই পাচ্ছিলাম না আচ্ছা তো এখানে কেন গেলে আজকে হঠাৎ সত্যিই ঘরের লোকগুলো এত ঝগড়া করে না ভালো লাগে না কিছু একটা ব্যবস্থা করতে হবে ওটাই কি ব্যবস্থা করা যেতে পারে তোমার কী মনে হয় হুম ঠিকই বলেছ বলছি ঘর যদি এখন আমরা কিনি তো কি করলে ভালো হবে ঘর কেনা নাকি একটা জায়গা কিনে সেখানে ঘর তৈরি করা আচ্ছা তো বলছি ঘরটা কেমন হলে ভালো হয় তোমার হুম ঠিক আছে আজকে আমি বাবার সাথে কথা বলে নিচ্ছি তারপরে এটা নিয়ে ব্যবস্থা করবো ঠিক আছে হ্যাঁ বাবার সঙ্গে না ডিসকাস করলে এখন প্রবলেম আছে ঠিক আছে আমি ঘর যেয়ে নিয়ে তোমার সাথে এটা নিয়ে আরও বিস্তারে কথা বলবো

ঠিক আছে রাখছি হ্যাঁ